হ্যালো

তা বলছি যে দাদা আপনার ওখানে আমি অনেকবার ডাক্তার দেখিয়েছি তো আপনার মানে অনেক ওষুধ খেয়েছি অনেক ইয়ে করেছি কিন্তু আমার শরীর সুস্থ হচ্ছে না তো আপনি কিরকম ওষুধ দিচ্ছেন হ্যাঁ আমি হাবিবা দি বলছি হ্যাঁ আমি গিয়েছিলাম তো আপনার ওষুধ খেয়ে আমার এখন শরীর সুস্থ হচ্ছে না গিয়েছি গত দু তিনবার এবারও গিয়েছিলাম কিন্তু আমার খেয়ে কোনো কাজ হচ্ছে না হ্যাঁ আপনি যে ওষুদগুলো দিয়েছিলেন আমি সে ওষুধগুলো ভালোভাবেই খেয়েছি সঠিক সময় অনুযায়ী হ্যাঁ আমার ওরকমই মনে হচ্চে যে শরীর সুস্থ হচ্ছে না ওষুধ খাচ্ছি বটে কিন্তু যখনই খাচ্ছি তখনই ঠিক হচ্ছে আবার যেরকম ব্যথা সেরকমই হচ্ছে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওখানে ওখানে গেলে হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে তাহলে ওখানে যাবো আপনি ঠিকানাটা একটু ভালো করে বললে ভালো হতো ঠিক আছে আপনাকে আমি কল করবো ঠিক আছে রাখলাম